সবথেকে আনন্দ বাঙালিদের প্রিয় উৎসব হচ্ছে দুর্গা পূজা আমরা উদ্যাপন করি শিবরাত্রি আছে মকর সংক্রান্তি আছে দিওয়ালি আছে হোলি আছে এছাড়া সবথেকে বড় হচ্ছে পুজো আমাদের এখানে হয় সেটা হচ্ছে সরস্বতী পুজো আমাদের এখানে মেলা বসে